বরুন আমরা নূতন অ্যাপারটমেন্টে চলে এসেছি আমার প্যান কার্ডের ঠিকানা পরিবর্তন করতে হবে আমাদের পরিবারের একজন সদস্যকে জিজ্ঞাসা করলাম ও ঠিক বলতে পারলো না তাই মনে পড়ে গেলো তোরাও তো নতুন অ্যাপারটমেন্টে এসেছিস হ্যাঁ কিছু দিন আগে তো বাবার নামের বানান হ্যাঁ হ্যাঁ সব ঠিক করালি হ্যাঁ হ্যাঁ একটু নতুন তো আপডেট করেছি সেই সম্বন্ধে আমাকে একটু বলবি রে আমারও তো নতুন বাড়ির এসেছি ঠিকানা প্যান কার্ডে আপডেট করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বল আমি লিখে নিচ্ছি প্রথমে প্যান কার্ড কারেকশান ফর্ম ফিল আপ করতে হবে আচ্ছা সেইখানেই পুরাতন ঠিকানা নতুন ঠিকানা লিখতে হবে এইবার আগে যে বাড়িতে ভাড়া আছি সে সেই বাড়ির পাকা ছাপানো রসিদ দিতে হবে এবার দু কপি রঙিন ছবি দিতে হবে একশো এক টাকা ফম জমা দেবার সময় দিতে হবে

এরপরে জমা হয়ে যাওয়ার এক সপ্তাহ পর অনলাইনে দেখে নিবি হুম দিন পনেরো দিন লাগবে অসুবিধা থাকলে কারেকশান ওরা এসএমএস করে জানিয়ে দেবে আমার মনে পড়লো বরুন তো নূতন ঠিকানায় এসেছে ওকেই জিজ্ঞাসা করি যাক খুব ভালো লাগলো রে ধন্যবাদ আসবি একদিন কিন্তু কি হয় আমি এসে তোকে সব জানিয়ে দেবো